বাড়িতে বসে বসে বোর হচ্ছিলাম তো কী করবো আজ একটু বাইরের খাবার খাওয়া যাক বাড়িতে আর কিছু রান্নাবান্না করবো না তো অনলাইনের মাধ্যমে আমি বাঙালিয়ানা রেস্টুরেন্টে ফোন করে বলে দিলাম কিছু খাবারের কথা যেমন ভাত ডাল মুরগির তরকারি মাছের ঝোল পায়েস টমেটোর চাটনি আমি বলে দিলাম এটাও যে তরকারিতে মাংসের তরকারিতে যেন তেলটা একটু কম থাকে ডালে নুনটা একটু কম পায়েসে চিনিটা একটু কম হলে তালে স্বাস্থ্যের পক্ষে একটু ভালোই হয়